হ্যাঁ আমি মনে করি মহাবিশ্বে যে সমস্ত অন্যান্য গ্রহগুলি রয়েছে সেগুলোরও প্রাণ আছে কেননা সৃষ্টিকর্তা কোনো যা কিছুই সৃষ্টি করে থাকুক না কেন তার একটা নির্দিষ্ট কারণ রেখেছেন তো গ্রহর যাকে সৃষ্টি করেছেন সেই গ্রহকে তিনি নির্দিষ্ট একটা কারণেই তৈরি করেছেন এবং তার মধ্যে যারাই মানে প্রাণের অস্তিত্ব অবশ্যই আছে কারণ প্রাণ যদি সেখানে না থাকে তাহলে সেই গ্রহটাকে পরিপূর্ণ করা যাবে না বা সেই গ্রহটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও সাধন করা যাবে না জড় বস্তু দিয়ে কোনো কিছু উদ্দেশ্য সঠিকভাবে সাধন করা যায় না হয়তো কোনো কালে সে অন্তত প্রাণ তার মধ্যে বিরাজ ছিল হয়তো এই মুহূর্তে তার মধ্যে প্রাণ ছিল না কিন্তু কোনো এক সময় সেই জড় বস্তুরও হয়তো প্রাণ ছিল তো তাই গ্রহেরও মধ্যে প্রাণ বর্তমান এবং সেই প্রাণটির একটি নির্দিষ্ট কাজও রয়েছে আর সেই কর্ম তাকে করতে গেলে তার মধ্যে প্রাণ থাকাটা জরুরি এই এই তত্ত্বেই আমি বিশ্বাস করি যে গ্রহের মহাবিশ্বের যে সমস্ত অন্যান্য গ্রহগুলি রয়েছে সেই গ্রহেরও প্রাণ আছে